আমার বাড়িতে একটি কুকুরের বাচ্চা এবং একটি ছোট্ট বেড়ালের বাচ্চা আছে তাকে আমি খুবই ভালোবাসি এবং খুবই ভালোভাবে যত্ন নিই সেই কুকুরের বাচ্চা এবং বেড়াল বাচ্চাটাকে আমি দুধ খাওয়াই তার সবার প্রথমে যখন আমি আমার বাড়িতে এনেছিলাম দুজনকে তার আগে আমি বাড়িতে আনার সাথে সাথেই আমি ডাক্তারের কাছে গিয়ে তাদের ভ্যাকসিনের ব্যবস্থা করলাম তাদেরকে ভ্যাকসিন দিলাম কিছু দিনের মধ্যে তো তারপর দুধ খাওয়ানো থেকে স্নান শ্যাম্পু দিয়ে স্নান করানো থেকে হাতে পায়ে যে নখগুলো ওদের বড় হয়ে যায় তাদের সব কিছু কাটা থেকে আমি খুব ভালোভাবেই যত্ন নিই এবং আমার খুবই ভালো লাগে তাদের যত্নও করতে এবং আমার যখন কোনো কুকুর বা বেড়ালে বাচ্চা যখন মা হতে চলেছে তখন তাদেরকে আমি সরকারি যে পশু পাখিদের চিকিৎসালয় আছে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে গিয়ে আমি তাদেরকে আমি ট্রিটমেন্ট করাই যে ওখান থেকে যা যা ওষুধ দেয় বা কোনো ইঞ্জেকশন দেয় সেটা আমি সময় হিসাবে আমি তাদেরকে ওখানে নিয়ে গিয়ে চিকিৎসা করাই তাতে যাতে ভালো একটি সুস্থ সবল কুকুরের বাচ্চা চা বেড়ালের বাচ্চা যাতে জন্ম নিক এই পৃথিবীতে আর আমি আর আমি খুব ভালো সুস্থ সবল পশু পশু পাখি আমি চাই যে এই পৃথিবীতে আসুক আর কুকুরের বাচ্চা আর বেড়ালের বাচ্চাকে আমি ভালোবাসি খুব এই জাতের বাচ মানে পশুকে আমার খুব ভালো লাগে